হ্যাঁ

পশুপালন করি পশুর যত্ন নিয়ে থাকি কিন্তু আমার কোনও লোক নেই সাহায্য করার জন্যে আমি নিজে নিজেই পশুপালন করি আমি পশুদের যথাযথ স্থানে থাকার জন্যে তাদের ঘর বেঁধে দিয়েছি তাদের স্বাস্থ্যবিধি সম্পর্কে আমি খুব সচেতন তাদের ধারাবাহিক বজায় রেখে মেডিকেল ট্রিটমেন্ট করানো হয় তাতে আমি খুব সুফল পাই